কোনো ক্রীড়া সম্পর্কিত সংহিতা রোধ করতে সরকারি নীতি তো রয়েছেই কারণ সব খেলাতেই সব নিয়মকানুন আছে কোনো নিয়মকানুন অলঙ্ঘন করলেই সরকারের নীতি থেকে কিছু হয় কারণ কারণ এক কিছু কিছু খেলা আছে যেগুলি সরকারের থেকেই সরকারি নীতির মতে অনুযায়ী হয় কারণ সব খেলাই খেলাই সরকারি নীতি মতো হয় স্কুলের কোনো কোনো ক্রীড়া প্রতিযোগিতায় তুমি নাম দিয়েছ সেখানে তুমি তোমার কাজ করছ সেখান থেকে তোমার সরকারি এইখানে সরকারি নীতি অনুমোদন হচ্ছে সেই জন্য প্রত্যেকটি খেলাতেই ক্রীড়া রয়েছেই